হ্যাঁ দাদা রমেশদার ছেলে বলছেন হ্যাঁ কেমন আছেন বলছি আমার বাড়িতে সামনে অনুষ্ঠান আছে বুঝলেন তো আমার ধরো তোমার কী বলে সবজি বাজারটা তোমার ওখান থেকে হয়ে গেলেই ভালো হয় এবাং সবজির মধ্যে আমার ধরো ইয়ে হচ্ছে পটল চিংড়ি হচ্ছে তোমার পটল লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তালে প্রথমে প্রথমে লাগজে হচ্ছে আমার ধরে রাখুন আশি কেজি মতোন পিঁয়াজ লাগবে পিঁয়াজ কতো করে যাচ্ছে এখন আচ্ছা আশি কেজি পিঁয়াজ হলো আর আলু মোটানোটি ধরুন আপনার আড়াইশোজন খাবে তো কেরকম লাগবে ষাট সত্তর আচ্ছা আপনি একবারেতে এটাও আলুটাও আপনি এক কাজ করুন আলুটা তো বেশি খায় তো ওই আলু ভাজা আলু ভাজা সব হবে আচ্ছা আশি করে ধরে করে দিন আর কেন কি পরে লাগলে তো আবার আপনার থেকে পাওয়া যাবে যদি কিছু চেঞ্জ করতে হয় পাওয়া যাবে তো আচ্ছা আচ্ছা আর কাঁঠালের সিজেন তো না কাঁঠাল পাওয়া যাবে কি দিনের দিন ও আর ভালো কথা ইয়ে আপনার যে ফল কী কী থাকবে ফল কী কী পেতে পারি ওই আগামী আগামী বাইশ বাইশ জুলাই তো আমার ইয়ে আছে প্রোগ্রামটা আছে তো তো ফুড স্যালাডের মধ্যে কী কী রাখা যায় হ্যাঁ আম পেয়ারা তারপরে লেবু টেবু থাকবে আর কি আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এই চারটেই আপনি একটা কাজ করুন পঞ্চাশ কেজি করে দিয়ে দিন কতো টাকা করে পড়বে আমের তো সিজন আছে আমের দামটা তো কম হওয়া উচিত দেখুন না খাবার দাবার তো ভালোই হোক ভালো না করলে অসুবিধা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনি লিখে রাখুন আমি যাচ্ছি আপনার কাছে দশ মিনিটে